আমি একটিবারই স্কুল ট্রিপে গিয়েছিলাম বন্ধুদের সাথে সেটা হলো ইন্ডিয়ান মিউজিয়াম পার্ক স্ট্রিটে তো আমাদের তেমন বলা হয়েছিলো নটার মধ্যে স্কুলে পৌঁছে যে বাস ভাড়া করে রেখেছিলো সেখান থেকে বন্ধুরা সবাই মিলে স্কুল টিচারের সমেত আমরা গেলাম পার্ক স্ট্রিটে সেখান থেকে ইন্ডিয়ান মিউজিয়ামে টিকিট কাটা হলো এবার ভেতরে ঢুকে অনেক কিছু জানতে পারলাম অনেক টিচারদের থেকে আমরা আলাদা হয়ে গেছিলাম বন্ধুরা ঘুরছিলাম আরও সব জিনিস জানছিলাম প্রশ্ন জাগছিলো ওখানে ভলেন্টিয়ার ছিলো ওনার থেকে সব জেনে শুনে আমরা ঘুরে এবার বাইরে এসে চাউমিন রোল

এবং বন্ধুরা মিলে আরও আশেপাশটা ঘুরে

আবার ফিরে আসি